হ্যালো হ্যাঁ কে নমস্কার

আচ্ছা আচ্ছা স্যার আপনি আজকে নিয়ে চলে আসুন আমাদের হাসপাতালে তো ডাক্তার আছে আর আজকে শিশু ডাক্তার অমিতাভ পাহাড়িকেও আপনি পেয়ে যাবেন উনি আজকে আছেন ওনাকে পেয়ে যাবেন আর ওনার নামটা কী আপনার ছেলের নাম কী বলছি বাচ্চাটার নাম কী রাজা ঘোষ ঠিক আছে স্যার আপনারা এখনই বাড়ি থেকে বেরিয়ে পড়ুন আর ওখানে বাচ্চাটাকে নিয়ে চলে আসুন কোনো অসুবিধে হবে না এখানে যদি ক্রিটিক্যাল কন্ডিশান দেখা যায় তাহলে হাসপাতালে ভর্তি করা হয়ে যাবে আর না হলে অমিতাভ পাহাড়ি ডাক্তারবাবু রয়েছেন বুঝতে পারছেন হ্যাঁ ডাক্তারবাবু রয়েছেন আজ হ্যাঁ আজকে এসেছেন উনি আজকে থাকবেন বিকেল হ্যাঁ উনি চারটে পর্যন্ত থাকবেন না আপনি আসুন না আপনি তো নাম লিখে রেখেছিলেন আমি আসলে সিরিয়াস অবস্থা বলেই আমি হচ্ছে ডাক্তারবাবুকে রেফার করব বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর আপনার যাবতীয় কাজ যেগুলো আছে সেগুলো ও ডাক্তারবাবু দেখতে দেখতেই আপনি করে নেবেন আপনি সঙ্গে পাঁচ দশ হাজার টাকা নিয়ে আসবেন আর সেরকম কোনো কিছু লাগবে না আর ছেলেটার আধার কার্ড ভোটার কার্ড আপনার হচ্ছে ছেলের তো আর ভোটার কার্ড হয় না আপনাদের আধার কার্ড আর ডেথ মানে বার্থ সার্টিফিকেটটা নিয়ে আসবেন হ্যাঁ থাকতে দেওয়া যাবে যাবে যাবে তবে তো আপনি অ্যাপোলোতে নামবেন ওইখানে নেমে ওইখান থেকে আপনি যে কল্যাণী নার্সিংহোমটা হয়েছে শুনেছিলেন ওই নার্সিং হোম থেকে একটু এগিয়ে আসবেন কল্যাণীর যে হাসপাতালটা হয়েছে ওইখান থেকে একটু সামনের দিকে এগিয়ে আসবেন তাহলেই দেখতে পাবেন না না না না না আপনি আসুন হয়ে যাবে আজকে ফাঁকা আছে সেরকম কোনো চাপ নেই বলতে পারছি না আপনি আসুন না আপনি তো আগে থেকে ফোন করে নাম লিখিয়েছেন আমি চেষ্টা করব আপনাকে যথেষ্ট সাহায্য করার হুম ঠিক আছে হ্যাঁ আসুন না আমরা হচ্ছে কোনো অসুবিধে হবে না হ্যাঁ কোনো দেরি করবেন না সকাল সকালই বেরিয়ে পড়ুন আপনারা বেরিয়ে পড়ুন না বাড়ি থেকে তাহলে আপনারা আসলেই কাজ হয়ে যাবে ঠিক আছে স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনি আসুন ধন্যবাদ স্যার